পশ্চিমবঙ্গের মূল সংস্কৃতি ও মূল্যবানের মধ্যে আমরা অবশ্যই প্রথমে খাবার রাখবো তার কারণ বাঙালিরা খুব খাদ্যপ্রেমী মানুষ তারা বিভিন্ন ধরনের খাবার খেতে খুব পছন্দ করে এছাড়া খাবার খেতেই শুধুমাত্র পছন্দ করে এটাই বলবো না তার কারণ বাঙালিরা বিভিন্ন ধরনের খাবার রান্না করতেও খুব পছন্দ করে রান্না তাদের কাছে একটা যত্নবানের জিনিস যত্ন দিয়ে তারা খুব রান্না করে যেমন বাঙালিদের প্রিয় খাবার ভাত ডাল পোস্ত ইলিশ মাছ মাছ ভাজা খাসির মাংস বিভিন্ন ধরনের এছাড়া অতিথি আপ্যায়নে পশ্চিমবঙ্গের মানুষেরা নর নারায়ন সেবার মতো করে থাকে অতিথিদের সেবা করার জন্য বাঙালিরা বিভিন্ন খাবার রান্না করে যেমন খাসির মাংস ডাল ভাত লুচি পরোটা বিভিন্ন এছাড়া পশ্চিমবঙ্গে দেখে থাকি ছৌ নৃত্য একটি খুব জ জনপ্রিয় নৃত্য এছাড়া আমরা দেখে থাকি পশ্চিমবাংলায় মানুষরা নৃত্য এবং সঙ্গীতের জন্য বিভিন্ন গ্রামে গ্রামে ছোটো খাটো অনুষ্ঠান করা হয় এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন ছোট খাটো অনুষ্ঠান করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য ছাত্রছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে যাতে বিভিন্ন উঁচু জায়গায় গিয়ে অনুষ্ঠান করতে পারে তার চেষ্টা করার জন্য নৃত্য এবং সঙ্গীতের উপর জোর দেওয়া হয়